হ্যাঁ আমি অন্য ধরনের দৌড়ও পদ্ধতির চেষ্টা করেছেন সবাই যেমন দুপায়ে দৌড়ায় যেমন এইভাবে অন্য ধরনের দৌড়ও আছে যেমন আমি এক পায়ে লাফিয়ে দৌড়োই এবং এভাবে দৌড়ালে মনও মন এবং শরীরও সুস্থ থাকে এবং আমি এবং আমার আশেপাশে যারা বসবাস করে আমি তাদেরকেও বলেছি এভাবে দৌড়াতে এবং এভাবে দৌড়ালে শরীর ও মনও সুস্থ থাকে এবং আমি এই দৌড়েতে চ্যাম্পিয়নও হয়েছি এবং আমি এইভাবে সবাইকে ট্রেনিংও দিই এবং আমরা আশেপাশে যারা বসবাস করে আমি তাদেরকে এভাবে ট্রেনিংও দিয়েছি এভাবে দৌড়াতে এবার এইভাবে আমার এইরকম একটা অ্যাকাডেমি আছে এই দৌড়ানোর এবং এই অ্যাকাডেমিতে সবাই আসে এবং এভাবে দৌড় শিখতে এবং এভাবে আমি সবাইকে ট্রেনিং করি এভাবেই হচ্ছে আমি দৌড়ানোর জন্য সবাইকে আসতে বলি যেমন এভাবে দৌড়ালে শরীর মন দেহ এবং সবই ঠিকই থাকে